জল তো সব সময় বিশুদ্ধ পানীয় জলই খেত খায় খে আমরা খেতে হয় আমাদেরকে সে কারণে আমি সব সময় যে পাত্রে জল রাখি সেই পাত্রটা পরিষ্কার রাখি যাতে আর সেটা সব সময় ঢাকা দিয়ে রাখি যাতে স কোনো নোংরা আবর্জনা তাতে না পড়তে পারে বা কোনো বিষাক্ত ও জিনিস তাতে না গুলতে পারে সেই কারণে এবং আমি যেখান থেকে জল নিই সেখানটাও পরিষ্কার করে রাখি তারপর সেটা আমি হ্যাঁ ঘরোয়া প্রতিকার আমি করে থাকি যে ঘরোয়া পদ্ধতিতে যে এখন যে ফিল্টারগুলো পাওয়া যাচ্ছে সেই ফিল্টারগুলোতে এ আয়রন ছেঁকে হলেও সেটাকে সেটা কিন্তু আয়রনটা তো ছাঁকা হচ্ছে কারণ এমনিতে তো জলে তো এখন প্রচুর পরিমাণে আয়রন থাকে এ সেই আয়রনটা ছেঁকে খাওয়ার জন্য এবং তার তাছাড়াও এখন ওই প্রত্যেক বাড়িতেই কিন্তু অ্যাকোয়াগার্ড ফিল্টার রয়েছে তাতে জল ছাঁকা ছেঁকে কিন্তু খাওয়াটাই আমার মনে হয় যে খুবই ভালো হয় ওটা খেলে কারণ আমাদের জল জল আমাদের জীবন জল ছাড়া আমরা বাঁচতে পারি না কিন্তু সেই জলই আবার জলেই আবার কিন্তু জীবাণু থাকে যেই জলে জীবন সেই জলেই কিন্তু জীবাণুই থাকে বাসা বাঁধে এ সেই কারণে সেই জীবাণু জীবাণু শুধু জলটা খেলে কিন্তু আমরা আমাদের শরীর অসুস্থ হবে তাই আমরা জীবাণুমুক্ত জল কিন্তু খাওয়ার সব সময় চেষ্টা করে থাকি